ক্যামেরা থেকে কম্পিউটার ফটোয় স্থানান্তর এখন অনেক উপায় এসছে এবং মনে করেন ক্যামেরাতে আপনার যে চিপ আছে সেই চিপ টাকে বের করে আপনি হয়তো মোবাইলের সাথে কারিটারে সেট করলেন বা কম্পিউটারে আর কি কানেক্ট করলেন সেভাবেও নেওয়া হয় আর আপনার কডিটার বা কেবল থাকলে সেখান থেকেও ছবি নেওয়া হয় এখন তো আধুনিক সবই উন্নতি হয়েছে তো উন্নতি হওয়ার কারণে আপনা এখন সবথেকে সহজ উপায় হচ্ছে ব্লুটুথ ব্লুটুথে কানেক্ট করে আপনি ট্রান্সফার করতে পারবেন ছবি ফটো ফ্রেম বলতে কীভাবে তৈরি করে বলতে ফটো ফ্রেম একটা কাঁচের ওপর কাঠের বর্ডার দেওয়া থাকবে এবং ফটো ফ্রেম আর কি সেই পেছনের যে এইটা থাকবে আর কি ভরার সিস্টেমটা সেটা আর কি খোলা হবে তো সেখানে আপনার যে আর কি সিনারা ছ সিনারির ছবিটা থাকে সেই সিনারির ছবিটা বের করে দেবেন এবং এখনো আমার নিজের বা আপনার ছবি একটা লাগিয়ে দিলে একটা ফোটো ফ্রেম আর কি অনায়াসে তৈরি হয়ে যাবেন এবার ক্যামেরা থেকে ছবি প্রিন্ট বলতে একটা দেখবেন আপনি ক্যামেরাতেই বলুন আর কম্পিউটারেই বলুন প্রথমে নিয়মিতভাবে ক্যামেরা থেকে কম্পিউটারের ছবিটা নিতে হবে নেওয়ার পরে আপনি কম্পিউটারে একটা প্রিন্ট বলে ডান হাতের নিচে একটা অপশান থাকবে তো ওইখানে আর কি আপনি ক্লিক করে প্রিন্টের অপশান চলে আসবে এবার প্রিন্টের অপশান এসে আপনি কী কোন সাইজে নেবেন কী আর কি এডিট করবেন এরকম আর সমস্ত জগত জিনিস চলে আসবে তো সেগুলো আপনি করে নেওয়ার পর তারপরে আপনি প্রিন্টে ক্লিক করবেন প্রিন্টে ক্লিক করার পর আপনি বা কাগজ দু রকম হয় একটা মোটা যেটা আর কি ফটো তৈরি করার আর একটা পাতলা আপনি যেটা নেবেন অনেকে মোটা ওলায় পাতলা ওলাই তো আমি তো মোটাইটাই নেব কারণ আমি একটা ফোটো ফ্রেম তৈরি করবো তার জন্য দিয়ে আপনার ওইটা করে প্রিন্ট বের বের হয়ে যায়